হ্যাঁ বলছি আপনি কে বলছেন বলুন আচ্ছা আচ্ছা বুঝলাম বলুন

হ্যাঁ হ্যাঁ আমরা এমনি বিক্রির সাথে সাথে অনলাইনের ব্যবস্থাটা রাখি হ্যাঁ ঠিক আছে আপনি আপনার ঠিকানাটা বলুন হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে আসতে পারবো কিন্তু কতটা তৈরি করতে হবে আপনি কিছু বলতে পারবেন কবে আচ্ছা হাজার জন থাকবে তো সেরকমভাবে তৈরি করবো তাহলে তো একটু বেশি তৈরি করতে হবে নাকি হুম হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের দই বড়াটা আসলে আমি না ডালটাও খুব ভাল তাছাড়া আমার ঘরে নিজের গরু আছে আমরা নিজের হাতে দই পাতি আপনি হ্যাঁ মশলাগুলো তো সেই গোটা গোটা কিনি আর ঘরে ভেজেই তৈরি করি মশলাগুলো মশলাগুলো আমরা বাইরের থেকে কিনিনা তাছাড়া আপনি তো একবার খেয়েছেন আপনি তো জানেন আমাদের এখানকার দই বড়াটা কেমন হ্যাঁ তালে আপনাকে এখন কতটা পাঠাতে হবে আচ্ছা তাহলে টাকাটা আপনি মানে কি এখন দেবেন নাকি পাঠানোর পরে দেবেন

হ্যাঁ অগ্রিম দিলে কি ভালো হয় হ্যাঁ অগ্রিমটা দিলে আসলে কি ভালো হয় তাহলে আমি কিছুটা ওটাতে লাগিয়ে পড়ে তৈরি করতে পারবো আসলে এতটা তৈরি করতে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কখন পাঠাবেন একটু বলতে পারবেন হ্যাঁ হবে তাছাড়া আর আপনার ঠিকানাটা একটু বলবেন তাহলে আমি আপনি যে অর্ডারটা করেছেন সেটা পাঠিয়ে দিতে পারি আচ্ছা বার্নপুর শান্তিনগর আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি এখনই চাই আপনার না কিছুক্ষণের মধ্যে পাঠালেও হবে আধা ঘন্টার মধ্যে পাঠালে হবে কোনো ব্যাপার নেই তো ঠিক আছে তাহলে আমি আধ আধ ঘন্টার মধ্যেই আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি